হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ না কিসের জন্য দরকার বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজ একবার আসবেন আমি আপনার সাথে কথা বলবো আগে তারপর রিপোর্ট করবেন যদি সেরকম হয় তবেই রিপোর্ট করাবো এমনি বিনা কোনো কারণে রিপোর্ট করাতে দিই না যদি বুঝতে পারি কি সমস্যা তাহলে সে সমস্যার সমাধান এমনি হয়ে যাবে তো আপনার আমি কিছু করি কি হয় এমনি হ্যাঁ কখন ব্যাথা করে রাত্রের দিকে বা দিনের দিকে ও আচ্ছা আপনার কি কাজের খুব চাপ থাকে নাকি

হ্যাঁ তো আমি তো সূর্য হাসপাতালে বসি আপনাকে এখানে এসেই চেক আপ করাতে হবে আপনি চেনেন তো সূর্য হাসপাতাল হ্যাঁ তো এখানে এসে আপনি চেক আপ করাবেন আমার তো সোম বুধ আর শুক্র তিন দিন বসি আজকে তো শনিবার আপনাকে দু দিন অপেক্ষা করতে হবে তার আগে আপনি কালকে ভোরের দিকে নাম লেখাবেন আমাদের এখানে ছটা থেকে আটটা পর্যন্ত নাম লেখানো হয় নাম লিখিয়ে নেবেন একটু তাড়াতাড়ি পারলে লিখিয়ে নেবেন ঠিক আছে তো আপনি এখানে এসে দেখাতে পারবেন তো আমার ফিজ হচ্ছে ছশো টাকা হ্যাঁ আপনি ফোনেও নাম লিখিয়ে নিতে পারেন আপনার যে সূর্য হাসপাতাল আপনি মোবাইলে যদি আপনার সূর্য হাসপাতালের নম্বর থাকে তাহলেও আপনি ফোন করে নিতে পারেন বা এমনি মোবাইলে গুগলেও পেয়ে যাবেন সূর্য হাসপাতালের নম্বর ওই নম্বরে ফোন করে নাম লিখিয়ে নিতে পারেন নাম লেখানোর জন্য নাও আসতে পারেন অসুবিধা নেই এখানে পরিষেবা ভালো ঠিক আছে ঠিক আছে রাখলাম